আমাদের এই পশ্চিম বর্ধমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যেমন বাস তেমনি বিভিন্ন রাজ্যের লোকেরও এখানে বাস সবার বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা সুন্দরভাবে সারাবছর ধরে আমরা পালন করি বিশেষ করে আমরা বাঙালিরা হিন্দুরা দুর্গাপূজা করি দুর্গাপুজো বাসন্তী পুজো করি এছাড়াও চড়ক টুসু ভাদু রথ বিপত্তারিণী পুজো সব কিছুই আমরা পালন করি আর এবং তাতে আমরা ভীষণ ভাবেই আনন্দ অনুভব করি আবার মুসলিমরা যেমন পীরবাবার মেলা করে বিভিন্ন অনুষ্ঠান করে সেখানেও আমরা মেলাতে যাই এবং বিভিন্ন সামগ্রী কেনাকাটা করি এবং ওরাও আবার আমাদের দুর্গাপুজোতে নতুন জামা পরে উৎসব পালন করে এছাড়া আমরা শোলাপিঠ বা কাঠের পুতুল আসবাসপত্র এই ধরনের জিনিসগুলো আমরা বিভিন্ন রকম মেলা হয় আমাদের বছরে দুবার করে এই পশ্চিম বর্ধমানে সেখানে আমরা পেয়ে থাকি এছাড়াও আমরা ছোটো ছোটো করেও সপ্তাহান্তেও এখানে বিভিন্ন মেলা বসে সেখানেও হাতের কাজ বিশেষ করে কাঠের কাজ আমরা ভীষণভাবে পেয়ে থাকি এইভাবেই আমাদের পশ্চিম বর্ধমানে যে সমস্ত হস্তশিল্প কে আমরা পেতে পারি